ভাষা সময়ের সাথে সাথে পরিবর্তন হওয়া চাই যেরকম আমরা আগে সাধু ভাষায় কথা বলতাম আমরা যেরকম বলতাম কোথায় যাইতেছেন কী খাইত সে এইভাবে যখন আগেকার লোকে কথা বলতো এরকম সাধু ভাষায় বাংলা ভাষা যখন উৎপত্তি বা শুরু হয়েছিল তখন এই সাধু ভাষায় মানুষেরা কথা বলতো যত সময় গেছে তত সময়ের সাথে সাথে মানুষ বাংলা ভাষার পরিবর্তন হয়েছে বর্তমান সময়ে আমরা বাংলা সাধু বাংলা ভাষা বলি না আমরা চলিত বাংলা ভাষা বলি যেমন বলি কী করছো কী খাচ্ছো এটার সময়ের সাথে সাথে এবং আমাদের সুবিধার জন্যে আমরা এরকম চলিত ভাষা ব্যবহার করি আর অন্য অন্য ভাষার সাথে বাংলা ভালোই প্রভাবিত হয়ে যায় যেমন অনেক ইংলিশ শব্দ এখন বাংলায় রুপান্তরিত হয়েছে যেমন চেয়ার শব্দটা আমরা বাংলায় বলি এটা আদত ইংরেজি শব্দ পেনসিল এটাও ইংলিশ শব্দ কিন্তু এটা আমরা বাংলায় বলি অনেক উর্দু শব্দ আমাদের আমাদের বাংলায় যোগ হয়েছে নৃত্য শব্দগুলো আমার এখন মনে নেই সংস্কৃতির সাথে তো সংস্কৃত ভাষা ওতপ্রোত ভাবে জড়িত আমরা বাঙালি যারা বাংলায় কথা বলি বাংলা সংস্কৃতের সঙ্গে বাংলা ভাষা ওতপ্রোত ভাবে জড়িত আমার এইটুকুুনই বলার ছিল